হ্যালো হ্যাঁ আপনার যে ডেলিভারি বয়টি দিয়ে আপনি খাবারটি পাঠিয়েছিলেন সে অভদ্রতার সাথে আমাদের সাথে ব্যবহার করেছে এবং তার ভাষাগুলি খুব প্রচণ্ড খারাপ ছিল এবং সে প্রচুর পরিমাণে আমাদের সাথে অভদ্রতা করেছে ও সে খুব ক্ষুদ্রভাবে আমাদের সাথে ব্যবহার করে তার খাবার সময়ে নিয়ে আসতে পারেনি এবং নানারকমভাবে সে আমাদেরকে অপমানিত করে এইজন্য আমি আপনাকে অভিযোগ জানাতে চাইছি